আমার পছন্দের কিছু ঘুরে দেখার জায়গা হলো পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার যেটা হচ্ছে মাইথন ড্যাম আর পশ্চিম বীরভূম জেলা একটা আছে ম্যাসাঞ্জোর ড্যাম তাছাড়া আছে আমার বক্রেশ্বর হ্যাঁ এইগুলোই আমার ঘুরে দেখার কিছু ভালো জায়গা এবারে আমার ম্যাসাঞ্জোর ড্যাম যেতে ভালো লাগে এই কারণে ওখানে অনেক বড়ো একটা ড্যাম আছে তার পাহাড়ে সব জলের পাশ আশেপাশে অনেকগুলো পাহাড় আর ওখানে সেই বোট বোটে চেপে আমরা ঘুরেছি ও মাঝখানটা একটা পাহাড়ের মতো আছে সেখানে গিয়ে আমরা অনেক আনন্দ করেছি তাছাড়া ফটো শ্যুটও করেছি তাছাড়া অনেক পাশে পাশে অনেকগুলো গ্রাম আছে যেগুলো আদিবাসী গ্রাম হুম আর নিচে অনেকগুলো মেলা বসে আর খুব সুন্দর ওখানে নানা ধরনের জিনিস পাওয়া যায় আচার বিভিন্ন ধরনের আচার পাওয়া যায় আর মাইথন ড্যাম মাইথন ড্যাম হচ্ছে অনেক বড়ো মাঝে মাঝে একটা রাজার বাড়ির মতো একটা আছে ওটা আমার দেখে খুব ভালো লেগেছে তাছাড়া নানা ধরনের ওখানে জিনিসপত্র বেচা কেনা হয় সেগুলো আমার খুবই ভালো লাগে ওখানে একটা পার্ক মতো আছে সেখানে ঘুরতেও খুব ভালো লেগেছিলো আর এদিকে হচ্ছে মামা ভা অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ে নানা ধরনের যেমন আপার ড্যাম লোয়ার ড্যাম অনেক কিছু জায়গা আছে যেগুলো একটু দেখার মতো পাহাড়ের মধ্যে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটায় আমার খুবই ভালো লাগে আর ওখানে একটা মুখোশ গ্রাম আছে মুখোশ গ্রামেও আমার গিয়েছিলাম আমরা তো গিয়ে ওখানে খুব সুন্দর অনেক কিচু মুখোশ তৈরি করেছে ওখানে ওখানকার যে ঐতিহ্য সেটা হচ্ছে মুখোশ বানিয়ে ওখানকার মুখোশ পরে ছৌ নিত্য করে ওরা তো ওই ওইগুলো আমার খুবই ভালো লাগে আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে ওই জায়গাগুলো আরো ঘুরতে যাবো